দৌড়ানো সবথেকে ভালো শরীরচর্চা প্রতিনিয়ত যে দৌড়াতে পারবে তার শরীর সুস্থ এবং সবল থাকবে তাই প্রতিনিয়ত দৌড়ানোর অভ্যেস করা খুবই জরুরি প্রত্যেকের ক্ষেত্রে দৌড়ানোর আগে প্রথমেই দ্রুত গতিতে দৌড়ানো কখনই উচিত নয় প্রথমে মাঠের এক দু পাক হাঁটতে হবে তারপরে কিছুক্ষণ ব্যায়াম করতে হবে শরীর কিছুক্ষণ গরম করার সঙ্গে সঙ্গে আমরা আস্তে আস্তে দৌড়ানো শুরু করব এরপর যখন আস্তে আস্তে দৌড়ানো হবে তারপরে একটু জোরে গতি ধরলাম গতি ধরার সঙ্গে সঙ্গে আমরা খুব জোর তিন থেকে চার পাক প্রথমে দৌড়াব এরপরে যদি সেরকম মনে হয় তাহলে আরও বেশি দৌড়ানো যেতে পারে কিংবা আস্তে আস্তে তারপরে গতি কমানো যায় গতি কমিয়ে আবার দু পাক হাঁটতে হবে মাঠের হাঁটা শেষ হয়ে গেলে কিছুক্ষণ আবার ব্যায়াম করতে হবে এরপর আমি যেটা পরামর্শ দিতে চাই সেটি হচ্ছে দৌড়োনো কখনই প্রথমে গতিতে দৌড়ানো শুরু করা উচিৎ নয় দৌড়ানোর আগে প্রথমে কিছুক্ষণ ব্যায়াম তারপরে শরীরটাকে গরম করো তারপরে আস্তে আস্তে গতি ধরো বিশ্বের আমার প্রিয় কিছু দৌড়বাজ হল দৌড়বিদ হল প্যাভো নুরমি স্যাভাস্টিয়ান কো এবং হুসেন বোল্ট